আমি বিভিন্ন এলাকায় রাতে পাখি দেখার চেষ্টা করেছি সাধারণত পাহাড়ি এলাকায় আমাদের কাস এইখানে অযোধ্যা পাহাড় খুবই কাছে এবং পাশেই রয়েছে সুভাষ উদ্যান সেই অযোধ্যা পাহাড় এবং সুভাষ উদ্যানে রাতে বিভিন্ন ধরনের পাখি আসে এবং নানারকমভাবে ওদের কীর্তিকলাপ দেখা যায় নানারকম আওয়াজে তারা ডাকতে থাকে যেটি খুবই মধুময় এবং রাতের বেলায় সাধারণত ওই অযোধ্যা পাহাড়ে বিভিন্ন ধরনের ময়ূর বা সুভাষ উদ্যানে বিভিন্ন ধরনের বিদেশি পাখি দেখা যায় যাদের সংখ্যা খুবই কম